হ্যালো তুমি বেরোবার আগে তাহলে আমাকে একটু ফোন করবে অবশ্যই অবশ্যই দাঁড়াব অবশ্যই দাঁড়াব ঠিক আছে তাহলে বেরোবো একসাথে ঠিক আছে জলের ট্যাংক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওগুলো কিনে রাখব হুম জলের ব্যবস্থা করব গাড়িতে